পশ্চিম মেদিনীপুর জেলা বছরের পর বছর ধরে পরিবর্তনশীল হয়ে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিবর্তনশীল হওয়ার পেছনে অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্থনৈতিক উন্নতি এবং পরিবহন উন্নতি আরও সামাজিক উন্নতির কারণেও উন্নতি লাভ করেছে অর্থনৈতিক মূল বিষয় হচ্ছে চাষবাস পশ্চিম মেদিনীপুর জেলা একটি চাষপ্রধান কৃষিপ্রধান জেলা এইখান থেকে চাষ করেই সাধারণত মানুষ অর্থ উপার্জন করে থাকে চাষের যে আগে নানাধরণের পদ্ধতি ছিল গরু টানা লাঙ্গল করা কাস্তে দিয়ে ধান কাটা ইত্যাদি কিন্তু এখন সেগুলি উন্নতি লাভ করে গরুর বদলে আমরা পরিবর্তে ট্র্যাক্টর ব্যবহার করে থাকি তাছাড়া ধান কাটার জন্য আগে মানুষকে কষ্ট করে রোদের মধ্যে ধান কাটতে হত কাস্তে দিয়ে সেগুলিতে পরিবর্তে আমরা এখন ধান কাঁটার মেশিন দ্বারা সহজেই ধানকে কেটে গোছ করে ঘরে আনতে পারি এদের পরিবহন ব্যবস্থা সেই ধানগুলিকে আমরা সহজেই ট্র্যাক্টর লড়ি ইত্যাদির মাধ্যমে পরিবহন করে মিলে নিয়ে যেতে পারি আর সামাজিক উন্নতির কথা যদি বলা হয় তো সামাজিক উন্নতির কারণে সামাজিক উন্নতির কারণ হচ্ছে সরকারি আমাদের বিভিন্ন প্রকল্প দান করেছে যেমন আবাসিক যোজনা তাছাড়াও ইত্যাদি অনেক প্রকল্প প্রদান করেছে আমাদের সাধারণ মানুষকে যেগুলিতে আমরা প্রভাবিত হয়ে সমাজ সমাজ অনেক উন্নতি লাভ করেছে আগেকার যুগে শিক্ষিতের হার ছিল অনেক কম কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের কারণে এখন শিক্ষিতের হার প্রত্যেকটা ঘরেই শিক্ষিত হয়ে গেছে প্রত্যেকটি কেউ এখন অশিক্ষিত নেই বললেই চলে শিক্ষিতের হার এখন ভারতবর্ষে পঁয়ষট্টি পারসেন্ট বিভিন্ন সরকার প্রকল্প দান করেছে সেই কারণে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাও সেই প্রকল্পর অধিকারী অবশ্যই এইভাবেই পশ্চিম মেদিনীপুর জেলা অনেক উন্নতি লাভ করেছে আর ইত্যাদি ইত্যাদি